বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় খাবার হলো ভাত চর বা পিঠা একটি বিশেষ খাদ্য যা বাইরের অংশে ভাত এবং কিমা করা মাংসের পুর ব্যবহার করে তৈরি করা তৈরি করা হয় তৈরি করা হয় শালপাতার এটি শালপাতায় এটি ভাপিয়ে এবং তারপর খাওয়া হয় উপজাতি মানুষ যে নাচ গান খুব ও উপজাতির মানুষ গান নাচ করার সময় এটি খুব পছন্দ করেন এটি রান্না করার কৌশল হলো গ্যাস বা উনানে গ্যাস বা কাঠের জালে রান্না করা হয় এই খাবারটি খেতে চাইলে এই খা এই খাবারটি যদি খে কেউ কোনো ব্যক্তি খেতে চায় তাকে যে কোনো একটি একটি ভালো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বা কোনো কোনো একটি ভালো দোকানে তাকে যে যেতে হবে রান্নার কৌশল হলো রান্নার কৌশল গ্যাস বা কাঠের জাল বা উনান পদ্ধতিতে রান্না করা যাবে